আমি এখন পর্যন্ত সাঁতার কম্পিটিশানে যাইনি তবে আমি যদি কোনও কম্পিটিশানে যাই তো তার আগে আমার যখন নার্ভাসনেস হয় তো আমি তখন কি করি জোরে জোরে নিঃশ্বাস নিই যাতে সেইটা আমার মুভমেন্টের মধ্যে হয় মানে আমি যেটা ভেবে নিয়ে এক মন্তরে নিঃশ্বাস ছেড়ে সেটা বের করে দিতে পারি তো এরকম আমি কিছু হাত পায়ের কাজ করতে থাকি যার জন্য আমার নার্ভাসটা একটু কমে যায় যে জন্য এছাড়াও আমার ঘরের লোক আমার পাশে সব সময় থাকে আমার নার্ভাস কমানোর জন্য আমি যে কম্পিটিশানটায় কোনোদিন যাইনি সেই কম্পিটিশানে যখন যাই প্রথমে সত্যিই ভয় লাগে কিন্তু সেখানে যেয়ে অনেক মানুষকে দেখে ভয়টা পেলেও কিছুটা আমি কন্ট্রোল করে নিতে পারি আমি কম্পিটিশান সুইমিং কম্পিটিশানে আমি পার্টিসিপেট করতে চাই তবে সেটা খুব ভালো মানে আমার যেহেতু একটু অসুবিধা আছে আমি সেই জন্য এখন পার্টিসিপেট করতে পারছি না কিন্তু আমি অবশ্যই এক সময় করবো আমার করার ইচ্ছা আছে তো সেখানে আমার যেই আমার ভিতরে যে গুণটা আছে সুইমিং নিয়ে সেই গুণটা আমি সেখানে যেয়ে দেখাতে চাই সেখান থেকে আমি একটা আমার নিজের জায়গা করতে চাই যেটা নিয়ে কোনোরকম আমার কোনও অসুবিধা হবে না আমি নিজে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো